মুখের গঠন যদি বলো তাহলে আমি বলবো গলাটাকে না নামিয়ে গলাটাকে সোজা রেখে চোখটাকে সামনের দিকে রেখে নিজে না ঝুঁকে স্ট্রেটভাবে গানটাকে করতে কারণ গলা নামানো মানে কণ্ঠস্বর চেপে যাওয়া তাহলে গানটা ভালো হবে না অতএব গলাটাকে সোজা রাখতেই হবে এটাই হলো গানের নির্দিষ্ট ব্যবহার আর এবার শরীরের গঠন শরীরের গঠন যদি বলো গান করতে গেলে তো হাত পা এগুলো তো নাড়ানাড়ি হবে কারণ গানের সঙ্গে শরীরের দোল বাড়ে যেমন গান তেমন পারফর্মেন্স সেই হিসেবে শরীরের গঠন ওই রকমই হয়